আমরা জীবনে সুখের চামচ নিয়ে আমরা জন্মগ্রহণ করি না যাকে বলা হয় সোনার চামচ সোনার চামচ ভগবান দেয় কেবলমাত্র গুটি কয়েককে যারা জীবনের দুঃখ কি জিনিস জানে না তাই তাদের কাছে সুখ প্রধান আবার কেউ কেউ দেখা যায় ভগবান তাদেরকে দিয়ে থাকে বুদ্ধি কিন্তু বুদ্ধি দিলেই কি হয় দেখা যায় তাদের দারিদ্র তাদের কি হয় না চরম বাধা হয়ে দাঁড়ায় পড়াশুনার ক্ষেত্রে আমাদের কি হয় না আমরা ভালো পড়াশোনা করতে পেরেছি ভালো রেজাল্ট করতে পেরেছি কিন্তু দারিদ্র আমার কাছে চরম বাধা হয়ে দাঁড়ায় সেই দারিদ্রকেই আমরা জয় করার জন্য কি করি না আমরা বিভিন্নভাবে ব্যাংকের কাছে আমরা ঋণ নিয়ে থাকি যে ঋণ কি করে না আমরা আমাদের লক্ষ্যকে পৌঁছাতে সাহায্য করে আর এই লক্ষ্যকে পৌঁছানোর জন্য শুধু ব্যাঙ্ক নয় বিভিন্ন সরকার সরকার কি করে না আমাদের সাহায্য করে থাকে সরকারি প্রকল্প ঘুরিয়ে ফিরিয়ে কি করে না আমাদের গরিবদের মুখেও কি করে না সোনার চামচকে কিন্তু তুলে দিয়ে থাকে এই সোনার চামচই হলো আমাদের কাছে কি না ঋণ যে ঋণ কি করি না আমরা কি করি না ভালো রেজাল্ট করে আমরা দেশের দশে আমরা মানকে কি করি না ফিরিয়ে দিতে আমরা পারি এই ঋণই হলো আমাদের জাতির উন্নতি বা সভ্যতার উন্নতি